উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে বেশ কিছু সাংস্কৃতিক পার্থক্য রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য যে পার্থক্যটা ধরা যায় ভাষার দিক থেকে পার্থক্য উত্তর ভারতে মূলত যে ভাষা ব্যবহার করে তার হিসেব তার মধ্যে হচ্ছে হিন্দি পাঞ্জাবি রাজস্থানী এবং দক্ষিণ ভারতে যে ভাষা ব্যবহার করে থাকে তাদের মধ্যে হচ্ছে দ্রাবিড় ভাষাগুলি তেলেগু কান্নাড় মালয়ালাম এছাড়াও উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে খাদ্যের দিক থেকেও বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় যেমন উত্তর ভারতে গম ভিত্তিক খাদ্য বেশি প্রাধান্য দেওয়া হয় যেমন পরটা রুটি নান গমের বিভিন্ন রকমের যে খাদ্যগুলো হয় সেইগুলো আর দক্ষিণ ভারতে সম্পূর্ণ উল্টটা যে রকম ভাত চাল ভিত্তিক খাদ্য বেশি প্রচলিত ইডলি ধোসা সাম্বার এই ধরনের খাবারগুলো দক্ষিণ ভারতে বেশি প্রচলিত এছাড়া ভাষা প্রসার ছাড়াও ভাষা খাদ্য ছাড়াও পোশাকের দিক থেকেও উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের বেশ কিছু পার্থক্য আছে পোশাকেও যেমন উত্তর ভারতে পুরুষরা পাজামা কুর্তা শেরওয়ানি এই ধরনের পোশাক বেশি পছন্দ করে আর দক্ষিণ ভারতে লুঙ্গি বা ধুতি নারীরা সাদা সোনালি পাড়ের শাড়ি এইসব ধরনের পোশাকগুলো পরতে দেখা যায় ঠিক আছে